প্রথমত আমাদের বাড়িতে আর্থিক সমস্যা অনেকটাই বেশি ছিলো আমাদের পড়াশুনোর দিক থেকে বা টাকা পয়সার দিক থেকে আমরা সেভাবে কোনোরকম কোনো সুযোগ সুবিধা পাইনি আমাদের আর্থিক যেমন অনটন ছিলো আমরা ঠিক মতো খেতে পারতাম না মতো চলা ফেরা জামা কাপড় ঠিক মতো আসতো না বই খাতা আমরা পারতাম না সেই হিসাবে আমরা খুবই কষ্ট সহকারে পড়াশুনো করেছি আমাদের তেমন কোনো আমরা আমাদের তেমন কোনো জামা পোশাক আশাক কোনো ছিলো না আমরা শুধুমাত্র খুবই একটা বই বা এক এক আধপেটা খেয়ে আমরা নিজেরা কাজ চালাতাম আমাদের তেমন কোনো পোশাক আসাক ছিলো না আমরা শুধুমাত্র বই খাতা নিয়ে হাতে করে বা পেন পেনসিল এই সব আমাদের কিছুই ছিলো না আমরা শুধুমাত্র নিজেদের মতো করে আমরা একা একাই পড়াশোনা করেছি সেই হিসেবে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমরা নিজেরা নিজেদের মতো আমদের তেমন ভালো স্কুল ছিলো না ঘর বাড়ি আমরা শুধুমাত্র লন্ঠন জ্বেলে পড়তাম আমাদের তেমন কোনো কিছু ছিলো না